হ্যাঁ আমি একটা বড়ো মাছ ধরেছি তো আমি বড়ো মাছ বিভিন্ন জায়গায় ধরেছি সেটা হচ্ছে পুকুরেও ধরেছি অনেক সময় বড়ো মাছ খেয়েছে আবার অনেক সময় নদীতেও আমি ধরেছি যেখানে বড়ো মাছ খেয়েছে তো সবচেয়ে আমার জীবনের অভিজ্ঞতা হলো আমি প্রথম থেকে ছোটোবেলা থেকে মাছ ধরা পছন্দ করতাম কিন্তু মানে যারা মাছ ধরতো তাদের মাছ ধরা দেখতাম কিন্তু আমি নিজে শিখতে পারিনি কিরমভাবে মাছটা ধরে টেনে উপর দিকে তুলে তো আমি ছোটোবেলা থেকে বড়োদের দেখে শিখতাম এবং এক সময় শিখেছিলাম আমা আমি এক সময় প্রচুর মাছ ধরেছি আমি আমি পুকুরে গিয়ে বোস থাকতাম ছিপ নিয়ে সেখানে গিয়ে পুঁটি মাছ ছোটো ছোটো মাছ বিভিন্ন রকম মাছ যে চুনো পুঁটি মাছগুলি রয়েছে সেই মাছগুলি ধরতাম কিন্তু আস্তে আস্তে আমি যখন মাছ ধরার পুরো ব্যাপারটা শিখলাম যে এরকম চারা দিয়ে চারা মাছের চারা কিনতে পাওয়া যায় চারা দিয়ে এরমভাবে মাছ ধরতে হয় এমন কি মানে আমি একটা কাঁটায় মাছ ধরতাম কিন্তু চার পাঁচটা কাঁটা মিলে চারা দিয়ে মাছ ধরা যায় বা সিস্টেম যেটা আছে সেই বলতে বলা যেতে পারে হচ্ছে সেটা অনেকগুলো কাঁটা থাকবে আর একটা বড়ো পারা দঁড়ির মতো থাকবে মাছের যে দঁড়ি হয় মাছ ধরার যে দড়ি হয় সেই দঁড়িটা থাকবে লাইনেন দড়ির মতো আর সেইটাকে প্রচুর দূরে একদম পুকুরের মাঝ জলে ফেলে দিতে হবে এবং একটা লাঠিতে সেই দঁড়ির মুখটায় গেড়ে এক রাখতে হবে সেটা হচ্ছে সিস্টেমে মাছ ধরা তো আমি সব সিস্টেমে মাছ ধরেছি হুইলের মাধ্যমেও মাছ ধরেছি তো মাছ ধরেচি ধরতে ধরেছি একটা এক সময় একটা বিশাল বড়ো মাছ ধরেছিলাম পুকুরে সেইটা একটা সাইপ্রিনাস মাছ বড়ো বড়ো টাইপের একটা বিশাল বড়ো আকৃতির মোটামোটি হবে মাছটার ওজন হবে ডের কিলো টাইপের একটা মাছ ধরেছিলাম তো আমার সেই অভিজ্ঞতা খুবই ভালো লেগেছিলো আর সেইটা আমি সুতের মাধ্যমে ধরেছিলাম সেটা বড়শির মাধ্যমে ধরাটা সম্ভব ছিলো না কারণ বড়শি ভেঙে যাওয়ার চান্স সব থেকে বেশি ছিলো তাছাড়া আমি জালের মাছ মাধ্যমেও মাইদ ধরেছি জাল দাঁড়া যে জাল হয় সেই জালের মাধ্যমে তাছাড়া যখন বর্ষাকালে হচ্ছে যখন পুকুর মাঠের ধার দিয়ে বা মাঠের এল দিয়ে যখন প্রচুর পরিমানে জল যায় বা খালের পাশ দিয়ে যখন প্রচুর পরিমাণে জল যায় সেই জলের মাঝখানে আমি মশারি বাড়ির যে মশারি হয় সেই মশারি পেতেও মাছ ধরেছি সেই অভিজ্ঞতা বিশাল ছিলো তো আমি নদীতেও মাছ ধরেছি নদীতে একটা বিশাল বড়ো মাছ ধরেছিলাম তো এই অভিজ্ঞতা সেটা হুইলের মাধ্যমে ধরেছিলাম তো এই সমস্ত অভিজ্ঞতা আমাকে প্রচুর অনুপ্রাণিত করে এবং এই ও সমস্ত অভিজ্ঞতা থেকে আমি মাছ ধরা সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি